কার্টুন আঁকাটা দেখতে সোজা হলেও আমাদের অনেক পছন্দের হলেও কার্টুন আঁকাটি যারা বানায় বা যারা আঁকে যারা অ্যানিমে ক্রিয়েশনের সাথে জড়িত আছে তারাই বুঝবে যাতে সেটা কতটা পরিমাণে কষ্ট করে তাদেরকে ফুটিয়ে তুলতে হয় প্রতিটি আঁকার চিত্রপটে ছবিটি মানে ফুটিয়ে তুলতে তাদের বর্ণনা যদি আমি করি আমি যদি তাদের আলাদা আলাদা ফেশিয়াল রিঅ্যাকশনের কথা বলি সেগুলি অনেকটাই সময় নিয়ে করতে হয় প্রত্যেকটা চরিত্রকে আলাদা আলাদাভাবে ফুটিয়ে তুলতে অনেকটাই সময় চলে যায় তার মধ্যে আমার সবথেকে পছন্দের কার্টুন চরিত্র হচ্ছে বাঁটুল দি গ্রেট তারপর নন্টে ফন্টে এই যে এই কার্টুনগুলো আছে সেগুলো পুরোটাই এঁকে ছবির মধ্যে ফুটিয়ে তুলতে হয় প্রত্যেকটি চরিত্রকে আলাদা আলাদাভাবে বর্ণনা যদি করি আমি সবার আলাদা আলাদা ভাবভঙ্গী মুখের এক্সপ্রেশনস আলাদা সব কিছু এইগুলোকে ছবিতে ফুটিয়ে তুলতে বা আঁকতে প্রতিটি পদক্ষেপগুলোকে ছোট ছোট করে ফুটিয়ে তুলতে অনেক সময় লাগে তার জন্য আমি মনে করি যে নর্মাল কিছু আঁকার থেকেও কার্টুন আঁকা দেখতে সোজা হলেও সেটি অনেক কঠিন এবং যারা এই জিনিসগুলি আঁকে তারাই বুঝবে যে এইগুলো করতে বা ফুটিয়ে তুলতে কতটা সময় লাগে তার জন্যই আমি মনে করি যে কার্টুন আঁকা অনেক কঠিন